আমাদের শহরে সুইমিং পুল আছে এবং আমরা সেখানেই সাঁতারের ট্রেনিং নিই আমাদের তো রায়গঞ্জের স্পোর্টিং ক্লাব বলে একটি জায়গা আছে সেখানে একটা সুইমিং পুল আছে ওখানেই আমি প্রশিক্ষণ নিই আমার মতো অনেক বাচ্চারাই সেখানে সাঁতারের প্রশিক্ষণ নিতে আসে এবং এখানে অনেক প্রচুর ফেসিলিটি পাওয়া যায় যারা সাঁতার শেখে তারা বড় বড়ো কম্পিটিশনে যায় এবং সেখানে জিতলে তাদের অনেক সুযোগ সুবিধা করে দেওয়া হয় তারা প্রাইজও পায় যারা ভালো সাঁতার শেখে তারা নেভিতে চাকরি পাওয়ার সুযোগ পায় আমি সঁতার শিখে সাধারণত শরীরচর্চা এবং সাঁতারটা শেখার জন্য হ্যাঁ ভবিষ্যতে যদি কখনো সেরকম সুযোগ পাই সেটা আলাদা কথা হ্যাঁ কিন্তু আমি এখন শুধু এই প্রশিক্ষণ নিচ্ছি শুধু শরীরচর্চা এবং সাঁতারটা শেখার জন্য সাঁতার এমন একটা জিনিস যেটা সারা শরীরে এক্সারসাইজ হয়ে যায় সেই জন্য আমার মনে হয় যে প্রতিটা মানুষেরই সাঁতারটা শেখা খুবই প্রয়োজন এবং প্র্যাকটিস রোজই প্র্যাকটিসে রাখা খুবই প্রয়োজন আর গ্রামের কথা বলতে গেলে আমি জানি আমার গ্রামে একটি মাসির বাড়ি আছে তো সেখানে সবার বাড়িতে বাড়িতে পুকুর এবং সেই পুকুরের জল পরিষ্কার পরিচ্ছন্ন তারা সেই পুকুরে স্নান করে ওই গ্রামের সবই লোকজন সেই পুকুরে সাঁতার কাটা শেখা সব কিছুই করে তাদের সা সাঁতার শেখার জন্য আমাদের জন্য আমাদের মতো প্রশিক্ষণ কেন্দ্রর কোনো প্রয়োজন নেই এবং গ্রাম অঞ্চলে কোনো সুইমিং পুল থাকে বলে আমি কখনও শুনিনি কারণ তাদের কোনো প্রয়োজনই নেই সুইমিং পুল তো আমাদের মতো শহরে যারা থাকে তাদের প্রয়োজন